বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজ্ঞাপন বা বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার বিভিন্ন রকম উপায় আছে মহিলাদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে প্রধানত এখনও টেলিভিশান তার কারণ টেলিভিশানে অঞ্চলের মহিলারা সিরিয়াল প্রায়ই দেখেন অর্থাৎ টেলিভিশানে সিরিয়ালের মাঝেই বিজ্ঞাপন দেওয়া যায় সেই বিজ্ঞাপনটা মহিলাদের কাছে পৌঁছে যাবে এছাড়া বিজ্ঞাপনের সব থেকে বড়ো এবং প্রধান রাস্তা হল যে প্রত্যেকটি ক্লাবকে যদি আমরা ব্যবস্থা করতে পারি এই ক্লাবের মাধ্যমে জনসংযোগ করে প্রত্যেকটি এলাকায় আমরা ছোটো ছো্টো ভাগে কয়েক ঘণ্টা করে সাধারণ মানুষদের নিয়ে আলোচনা করতে পারি তার ভালো দিক তার প্রভাব এগুলো তাহলে কিন্তু আমরা এই বিজ্ঞাপনের দিক থেকে সব থেকে বেশি সফল হব